বাংলাভাষা হল একটি সুপরিচিত ও বহুল ব্যবহৃত মিষ্টি ভাষা বাংলাভাষা আমাদের বিভিন্নভাবে ব্যবহার করে এসেছে যেমন পুরনো দিনে অনেক কবি মহাকবিরা বাংলাভাষাতেই কবিতা বা তাদের রচনা সৃষ্টি করে গেছেন তাছাড়াও বর্তমান যুগে রেডিও টেলিভিশন প্রিন্টতে বাংলাভাষার খুব যথাযথভাবে ব্যবহার চলছে রেডিওতে আমরা বিভিন্ন ধরণের বাংলার নাটক কবিতা গল্প এবং সংবাদ শুনতে পাই তাছাড়াও টেলিভিশনে আমরা খবর অনুষ্ঠান সিরিয়াল এই ধরণের বিভিন্ন অনুষ্ঠান দেখি যা আমাদের সন্ধ্যেবেলা বাড়িতে একটি প্রধান সময় পাস করার সময় তাছাড়াও খবরের কাগজ হল বাংলা ভাষার একটি প্রধান ভাষা খবরের কাগজে যেমন আনন্দবাজার পত্রিকা আজকাল সংবাদ প্রতিদিন এইসব পেপারে বাংলা ভাষাতেই ছাপা হয় এই ভাষায় ছাপা খবরের কাগজ প্রতিদিন শয়ে শয়ে বা লাখো লাখো বিক্রি হতে থাকে তাই বাংলাভাষা কোনোভাবেই কমতি নয় বাংলা মিডিয়াতে বা খবরের চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান হতে থাকে এবং বাংলাভাষা আজ দেশের মধ্যে এক উচ্চ শ্রেণির বা উচ্চপর্যায়ে পৌঁছে গেছে বাংলা ভাষা এশিয়ার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষাও বলা চলে বাংলাভাষার জন্য আমাদের বিভিন্ন ভাইয়েরা আন্দোলন করেছিল এবং আজ মাতৃভাষা দিবস হিসাবেও একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে পালন করা হয়